আমি স্বাদবাহার থেকে যে কতকগুলো খাবার অর্ডার করেছিলাম তো সেগুলোর মধ্যে যেমন হচ্ছে এক প্লেট চিকেন কষা এক প্লেট মটন কষা এবং এক প্লেট চিকেন চাউমিন ও পাঁচটি রুটি তো এইগুলো অর্ডার করেছিলাম তো ঠিক সময়ে তো ডেলিভারি করতে পারে নি তো তার জন্য আমার বাড়ির আত্মীয়রা তো এখন চলে গেছে তো ঐ খাবার এখন আমার আর তো প্রয়োজন নেই সেই জন্য আমি ঐ ধরনের খাবার যেগুলো অর্ডার করেছিলাম ঐ খাবারগুলো আমি এখন ক্যান্সেল করতে চাই তো এর জন্য আমি আপনার দোকানের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম তো উনি তো সেরকম কিছু বলেন নি ওই জন্যে আপনাকে ফোন করলাম তো আপনি একটু দেখবেন যে যাতে এই অর্ডারগুলো ক্যান্সেল করা হয়